আমি আমার বাড়িতে তৈরি করি চা কফি শরবত এগুলো পানীয় হিসেবে ব্যবহার করি আমরা এবং গরমের দিনে আমাদের যে আম গাছে আম হয় সেই আমটাকে পুড়িয়ে তারপর আমটাকে আমরা যদি একটু ভালো করে চটকিয়ে নুন চিনি দিয়ে শরবত করি যেটাকে বলা হয় আমের পান্না ওটা খুব ভালো লাগে খেতে আবার গরমের দিনে বেল গাছে পাকা বেলকে নিয়ে এসে আমরা ভালো করে শরবত করে ছেঁকে সেটা যদি পানীয় হিসেবে ব্যবহার করি সেটাও খেতে ভালো লাগে খুব তাই আমরা পানীয় হিসেবে এগুলোকেই চুস করতে আর শরবত খাওয়াটাও মাঝে মাঝে খুব ভালো শরীর খুব ভালো ঠান্ডা থাকে চা কফিতে যেমন পা এই পানীয়গুলোতে মানুষের শরীর গরম করে দেয় কিন্তু আমের শরবত গরমকালে খেয়ে বেরোলে রোদের তামমাত্তাটা গায়ে লাগছে বলে মনেই হয় না বেলের শরবত এসব খেতেই থাকি তার জন্য খুব শরীর ভালোই থাকে